সরকার বিভিন্ন সম্প্রদায়ের রোগ এবং চিকিৎসা সম্পর্কে শিক্ষামূলক এবং সচেতনমূলক কাজকর্ম পরিচালনা করে এখানে বিভিন্ন ধরনের ক্যাম্পের তৈরি করা হয়েছে এবং এই ক্যাম্পে অনেক ধরনের সম্পোদায়ের লোক এখানে এসে থাকে সবরকম লোকেরই চিকিৎসা করা হয় এবং প্রচুর ডাক্তারও থাকে অন্তত ছ মাস অন্তর অন্তর এই ক্যাম্প আমাদের এখানে বসানো হয় এখানে সবরকম মেডিকেল ব্যবস্থা করা আছে এবং খুব উন্নতভাবে মানুষ সচেতনমূলকভাবে এই সম্পোদায়ের লোকেরা চিকিৎসা সেবায় যোগদান করে এবং চিকিৎসা করায়